বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে বাংলা ভাষা আজ হারিয়েই যাচ্ছে মানুষ বিভিন্ন ধরনের ভাষা যেমন ইংরেজি ভাষা সংস্কৃত ভাষা এর পিছনে ছুটছে তাই আমাদের ভাষা মাতৃভাষা হলো বাংলা এই বাংলা ভাষা আজ হারিয়েই যাচ্ছে কিন্তু আমাদের উচিত এই ভাষাকে পরবর্তী ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া তাই আমাদেরই কর্তব্য আমাদের নতুন প্রজন্মকে শেখানো যাতে বাংলা ভাষাকে তারা বোধগম্য করতে পারে ছোটো থেকেই এই বাংলা ভাষার প্রতি অনীহা মানুষদেরকে শেখাতে হবে যাতে বাংলা ভাষা কত সুন্দর এটা আমাদের নিজস্ব ভাষা আমাদের মাতৃভাষা আমাদের নিজস্ব সংস্কৃতি যাতে এই সংস্কৃতিকে আমরা পরবর্তী ক্ষেত্রে আবার নতুন প্রজন্মকে পরবর্তী আবার নতুন প্রজন্মের কা পা কাছে পৌঁছে দিতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বাংলা ভাষা শুনতে ভালোই লাগে আমার প্রধান বৈশিষ্ট্য বাংলা ভাষার ক্ষেত্রে আমি বলবো বাংলা ভাষা আমার শুনতে খুব ভালো লাগে কারণ বাংলা উচ্চারণগুলো এতোটাই শুদ্ধ হয় এতোটাই পরিষ্কার হয় যে আমার মনকে ছুঁয়ে যায় তাই বাংলা ভাষা আমার কাছে খুবই পছন্দের আমি ছোটো থেকেই বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি তাই আমার বাংলা বলতে বা বাংলা লিখতে কোনো অসুবিধা হয় না কিন্তু আমার উচিত আমার পরবর্তী ক্ষেত্রে বাচ্চাদের আমার এইটা জানানো যে বাংলা ভাষা তাদেরকে জানতে হবে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ইংলিশ মিডিয়ামের সং ইংলিশ জেনে কোনো লাভ অবশ্যই লাভ থাকবে কিন্তু বাংলায় তাদের নিজস্ব মাতৃভাষা সেই ভাষাটা তো জানাও তাদের দরকার বাংলা ভাষা জানার জন্য প্রথমেই আমাদের জানতে হবে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ অ আ ক খ আমাদের শিখতে হবে প্রথম অক্ষর জানতে হবে বাংলা ভাষার বর্ণ সম্বন্ধে জ্ঞান তৈরি করতে হবে বিভিন্ন খেলার মাধ্যমে আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণকে চিনবো তা আমাদের বাবা মা প্রথমেই আমাদেরকে সেই জিনিসটা শেখাবে ছোটো ছোটো শিক্ষক শিক্ষিকা ছোটো ছোটো তাদের বাচ্চাদেরকে শেখাবে এবং শিক্ষক শিক্ষিকারা চাইবে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের এই বাংলা ভাষাকে নিয়ে এগিয়ে চলতে পারে বাংলা ভাষার আমার কাছে সব থেকে বড়ো বৈশিষ্ট্য বাংলা ভাষার উচ্চারণ এবং বাংলা ভাষা শোনা এই ভাষা আমার শুনতে খুব ভালো লাগে বলতে ভালো লাগে এবং এই ভাষার মধ্যে মিষ্টতা কোনো কিছু ব্যাপার আছে